এই কয়েক বছর আগে আমার স্বামী খুবই অসুস্ত হয়ে যায় আমি আমার স্বামীকে নিয়ে নানান জায়গায় গিয়ে ডাক্তার দেখাই তারপরে আমি বাইরে নিয়ে গেলাম বাইরে নিয়ে যাওয়ার পরে জানতে পারলাম যে আমার স্বামীর হ্যাঁ লিভার সিরোসিস হয়েছে তখন আমি খুব চিন্তায় পড়ে যাই যে তাকে কীভাবে বাঁচাবো সেই সময় হটাৎ করে একজন ডাক্তারবাবু আমাকে এসে বলে যে আপনার স্বামীর খুবই বাড়াবাড়ি অবস্থা আপনার স্বামীকে ভেন্টিলেশানে দিতে হবে আমি জানতাম না ভেন্টিলেশানটা কী জিনিসে কিন্তু তা সত্ত্বেও আমি তেনাদেরকে তখন বলতে পারি নি যে হ্যাঁ ভেন্টিলেশানে দিয়ে দেন তখন তারা বললো ভেন্টিলেশানে না দিলেও আপনাকে আইসিউতে কিন্তু দিতেই হবে তখন আমি তাদেরকে বললাম ঠিক আছে আপনারা এখন আইসিইউতে দেন তারপরে আমাকে ডাক্তারবাবু এসে বললো আপনাকে একটা সিদ্ধান্তে যেতে হবে আপনাকে আপনার স্বামীকে কিন্তু ভেন্টিলেশানে দিতেই হবে ভেন্টিলেশানে না দিলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না তখন আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম ভেন্টিলেশানে দিলে কী আমার স্বামী বেঁচে যাবে তখন ডাক্তারবাবু আমাকে বললো হয়তো বাঁচবে আবার নাও বাঁচতে পারে কিন্তু এটা আপনার সিদ্ধান্ত আপনি কী করবেন আপনি যদি বলেন ভেন্টিলেশানে দিতে তবে আমরা দেবো আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমরা কিন্তু দেবো না সেই সময় আমি ভেবে পাচ্ছিলাম না আমি কী করবো সেই সময় আমাকে আমার বাড়িতে আমার বাবা খুবই সাহায্য করেছিলো আমার বাবা আমার সঙ্গে সব সময় ছিলো আমার বাবা আমাকে পরামর্শ দেয় যে তুমি সব কিছুটাই ঠাকুরের উপর ছেড়ে দাও ঠাকুরের উপর ছেড়ে দিয়ে তুমি সিদ্ধান্ত নাও তখন আমি সিদ্ধান্ত নিলাম যে যা হয় হবে ঠিক আছে আমি আমার স্বামীকে ভেন্টিলেশানে দেবো তারপর আমি ডাক্তারবাবুকে গিয়ে বললাম ঠিক আছে ডাক্তারবাবু আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করুন এইভাবেই আমি আমার একটি চরম সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্ত দিতে আমার বাড়ির লোক আমার পাশে ছিলো